আমার এলাকায় পর্যটক উন্নয়নের জন্য সরকারের কাছে আবেদন যে রাস্তাঘাট এবং স্যানিটারি যাতে স্যানিটেশান যাতে ঠিকঠাক এবং ঠিক করে দেয় যাতে পর্যটকরা এসে কোনো অসুবিধায় না পড়তে হয় এতে এলাকার উন্নতি সম্ভব